বাইক চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু গিয়ার বা সরঞ্জামগুলি হলো মানে যেগুলো আমরা ব্যবহার করি সরচরাচর সেইগুলো হলো এক নম্বর চাবি হ্যান্ডেল ব্রেক ক্লাচ অ্যাক্সিলেরেটার স্ট্যান্ড ব্যাকলাইট রাস্তায় বাইকের যান্ত্রিক সমস্যাগুলি যখন হয় সেগুলো সামলানো আমাদের পক্ষে সত্যি দুঃসাধ্যকর হয় তবুও আমরা চেষ্টা করি যতগুলো আমাদের সাধ্যের মধ্যে থাকে সেগুলো করার চেষ্টা করি অর্থাৎ যদি কোনো ক্লাচের তার ছিঁড়ে যায় বা অ্যাক্সিলেরেটারের কেবেল ছিঁড়ে যায় সেগুলো আমার মানে যেভাবেই হোক আমরা নিজেরা একটু ম্যানেজ করে বা একটু সেটাকে রিপেয়ারিং করেও আমরা সেই সামনে গ্যারেজ পর্যন্ত বা শোরুম পর্যন্ত যাওয়ার পরিস্থিতিটা তৈরি করি পরে সেটাকে আমরা সেখানে গিয়ে সার্ভিসিং করিয়ে ঠিক করে নিই অবশ্যই আমি ট্রিপের বাইক ব্যর্থতার কারণ আছে আমার আমি অনেকবার যখন বাইরে গিয়েছি সেইখানে ট্রিপে দেখেছি যে অনেক ক্ষেত্রেই আমি নিজে যদি কোনো ধরুন বাইক ভালো চালাই সেটা তো হবে না আমাকে নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যাতে অপর যে চালাচ্ছেন যিনি আমাকে অপর দিক থেকে আসছেন তিনি বা আমার পিছন দিক থেকে যিনি আসছেন উনি কি ঠিক আসছেন বা ঠিকভাবে যাচ্ছেন বা ঠিকভাবে আমাকে ওভারটেক করছেন বা ঠিকভাবে আমাকে সাইড দিচ্ছেন কেউ এইটা অবশ্যই খেয়াল রাখা উচিৎ ডান দিক বাম দিক কেউ হয়তো আমার সামনে থেকে পেরিয়ে যাচ্ছে সেগুলো অবশ্যই খেওয়াল রাখা উচিৎ কারণ আমি যতটা নিজে সেফ রাখবো ভাববো ততটা সেফ আমি নাও থাকতে পারি কারণ অপরজন যদি সে সেফের জায়গা না থাকে সে যদি নিজে ঠিক না থাকে তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হতেই পারে বা হবে এটা সাধারণত ধরে নিতে হবে তো অতএব সেটা আমার মনে হয় যে আমি নিজেই বাইক চালালে যে ঠিক চালাচ্ছি বা ঠিক চালাবো এমন কোনো বা আমার অ্যাক্সিডেন্ট হবে না এরকম কোনো কথা নয় আমাকে নিজে ঠিক থাকতে হবে এবং দেখতে হবে যে অপর ব্যক্তি যিনি আমাকে ওভারটেক করছেন অর্থাৎ পিছন দিক থেকে বা যা সামনের দিক থেকে যিনি আসছেন তিনি সাইড আমাকে ঠিকঠাক দিচ্ছেন কি না তো সেইগুলো ঠিকঠাক নজর দিয়ে দেখে বাইক ড্রাইভ করলে অবশ্যই কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটবে না এটা আমার মনে হয়